আমি একটা দোকান থেকে একটা জিন্সের প্যান্ট কিনি এবং যখন আমি প্যান্টটা যখন কিনি তখন দোকানদার আমাকে বলেছিলো এর এই প্যান্টটির কোয়ালিটি প্রোডাক্ট খুব ভালো এবং লং লাস্টিং হুম তো প্যান্টটা যখন আমি কিনি তো সেই সেই সময় যে দোকানদার যিনি আছেন উনি আমাকে প্যান্টটা সম্পর্কে বহুত ভ্যারাইটিস বলে দিইছিলেন যে প্যান্টটার প্রোডাক্ট খুব ভালো প্যান্টটার কোয়ালিটি খুব ভালো হুম এবং প্যান্টটির কোয়ালিটি প্রোডাক্টও খুব ভালো যার জন্য লং লাস্টিং হবে হুম কিন্তু প্যান্টটি আমি যখন ক্রয় করি কিনি তারপরে আমি জাস্ট ওয়ান টাইম ইউস আমি একবার মাত্র শুধুমাত্র ইউস করেছি ইউস করার পরে প্যান্টটা যখনই ধোয়া হয়েছে কোন প্যান্টটার কোয়ালিটি এতোটাই বাজে যে প্যান্টের কালার ডিসকালার হয়ে গেছে প্যান্টের যে কালার ছিলো সেই কালারটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং প্যান্টটা এতটাই জঘন্য যে আমি এ সেকেন্ড টাইম দ্বিতীয়বার আমার পরার মতো পরিস্থিতিতেও নেই প্যান্টটা